আমি আমার বন্ধুদের সঙ্গে একটি পিকনিক করতে গিয়ে একটি বনে ক্যামেরা নিয়ে গেছিলাম ফটো তোলার জন্য এবং সেখানে বিভিন্ন রকম পাখি দেখলাম এবং পাখিরা বনে জঙ্গলে বেশি খেলাধূলা করছিলো এবং তারা সেখানে বনে একেক রকম পাখি একেক রকমভাবে তার সন্তানদের সঙ্গে খেলা করছিলো এবং আওয়াজ করে গান করছিলো একটি পাখি তার সন্তানকে দেখলাম মু তার নিজের মুখে করে সন্তানদের খাইয়ে দিচ্ছে তার একটি ফটো তুললাম এবং কোনো একটি পাখি একটি ডাল থেকে উড়ে গিয়ে অন্য একটি ডালে বসলো তার আমি ছবি তুললাম এবং কোনো একটি পাখি ঝর্নার জলে স্নান করছে তার ছবি তুললাম এবং একটি পাখি কাঠঠোকরা পাখি সে গাছটিকে তারও নিজস্ব মুখে করে ঠোকরিয়ে ঠোকরিয়ে গাছটিকে গর্তের মতো করছে তার ছবি তুললাম এবং পাখিরা আকাশে উড়ছে তার ছবি তুললাম এবং একটি পাখি তার সন্তানদের নিয়ে নিজস্ব বাসায় চুপ করে বসে আছে তার ছবি তুললাম এবং পাখিরা নিচে এরম মাটিতে ঘোরা ফেরা করছে তার ছবি তুললাম এবং আমার ফ্রেন্ডরা কোনো একটি খাবার চিড়া ভাজা ছড়িয়ে দিলো এবং কতকগুলি পাখি উড়ে এসে সেই চিড়া ভাজাগুলি সংগ্রহ করে খাচ্ছিলো এবং তার সন্তানদের জন্য কিছু নিয়ে যাচ্ছিলো তার ছবি তুললাম এবং সেই তার সন্তানদের নিজস্ব মুখে করে সেই চিড়া ভাজাগুলি খাইয়ে দিচ্ছিলো তারও ছবি তুললাম এবং কতকগুলি পাখি দেখলাম আকাশে একইভাবে বিস্তারে তারা খেলাধুলা উড়া উড়ি করছিলো তার ছবি তুললাম